হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি প্লাম্বার বলুন না জল পড়ছে না না দেখুন হয়তো শ্যাওলা ট্যাওলা জমে গিয়েছে না কি জলটা কি শাওয়ারের ট্যাপে চলছে না না কি এমনি ট্যাপে চলছে না এমনি ট্যাপে চলছে না শাওয়ারে জল যাচ্ছে মাঝখানে কোথাও পাইপ ফাইফ ফেটে গেছে না কি দেখেছেন সেরকম বলতে আপনি কখন বাড়িতে থাকবেন বলুন তখন সেই সময় তো যেতে হবে না নাহলে কেউ বাড়িতে থাকবে না তখন চলে যাবো করলে তখন হবে না কাউকে না কাউকে তো থাকতে হবে বাড়িতে কাজ করার সময়

কালকের দিকে কালকের দিকে কালকে গেলে হবে আজকে সময় হবে না আজকে একটু কাজের চাপ আছে কালকে যদি হয় চলবে একটা দিন একটু মেনটেন করুন না একটা দিন একটু মেনটেন করুন না তাহলে সারা দিন একটু কাজের চাপ আছে সন্ধের করে ওই সাড়ে পাঁচটার দিক করে যাবো

গ্যারেন্টিটা কতো দিন দিচ্ছিলো গ্যারেন্টিটা কতো দিনের ছিলো তাহলে টাকা লাগবে না আর এমনি হয়ে যাবে ছমাসের গ্যারেন্টি যেহেতু ছিলো এক মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে বলছেন ও গ্যারেন্টি ছিলো না কি ওয়ারেন্টি ছিলো গ্যারেন্টি থাকলে আপনার ওইটা চেঞ্জ করে দেওয়া হবে আপনার কি কোম্পানির নাওয়া ছিলো একটু বলবেন আপনি একটু হোয়াটসঅ্যাপে ছবিটা তুলে পাঠিয়ে দেবেন কোম্পানি আমি দেখে নেবো হুম হ্যাঁ মিস্তিরির চার্জ তো একটু লাগবেই আপনার বাড়িতে যেয়ে করা হচ্ছে মিস্তিরির চার্জটা লাগবে একজনকে নিয়ে যাবো হেল্পার না আমাকে দিলেই হবে ওই সাড়ে পাঁচটার দিক করে যাবো হ্যাঁ

হুম হুম ঠিক আছে